যেহেতু আমরা শিলিগুড়িতে থাকি এদিকে তো অনেক খরস্রোতা নদী পাহাড়ি খরস্রোতা নদী যার জন্য ঠিক সেভাবে সাঁতার কাটা যায় না তো আমি ফ্যামিলির সাথে এবং বন্ধুবান্ধবদের সাথে অনেকবার পুরী দীঘা গিয়েছি তো সেখানে গিয়ে একবার একটু পুরীর সমুদ্রে সাঁতার কাটতে বেশ ভালোই লাগছিল কিন্তু সাঁতার কাটতে কাটতে অনেকটা দূরেই চলে গিয়েছিলাম এবং ঢেউের জন্য আরও ফিরতে পারছিলাম না অনেকটাই অসুবিধা হচ্ছিল যার জন্য আমার ফ্যামিলির সবাই অনেক ভয় পেয়ে গিয়েছিল তো অনেকক্ষণ ধরেই আমি সাঁতার কাটছিলাম কিন্তু কোনোভাবেই পাড়ে আসতে পারছিলাম না যার জন্য সবাই ভয় পেয়ে যাচ্ছিল এবং ওরাও যেতে চাইছিল কিন্তু গেলে ওরা কীভাবে ফিরবে সেটাও নিয়ে একটু ভয় পাচ্ছিল আর আমার পরিবারের সবাই তো অনেকটাই ভয় পেয়ে গিয়েছিল যার জন্য অনেকেই টেনশন করছিল তো অনেক পরে ওদেরই একটা রেসকিউ টিম ছিল তো ওরাই নিয়ে আসে তো আমার ওরা উদ্ধার করে তো নিয়ে এসেছিল কিন্তু ওরা আমার ফ্যামিলির সবাই অনেক ভয় পেয়ে গিয়েছিল যার জন্য তো অনেকক্ষণ ধরে সাঁতার কাটার জন্য এমনিতে দম তো ছিলই না আর তারপর সমুদ্রের যেহেতু নোনা এ জল তার জন্য অনেক অসুবিধায়ও পড়তে হয়েছিল তো লাস্টে সমুদ্রেরই রেসকিউ টিম আমাকে উদ্ধার করে নিয়ে আসে যার জন্য পরে আমি ফের পাড়ে ফিরতে পেরেছিলাম